হ্যাঁ হ্যালো বলুন হ্যাঁ হ্যাঁ আমি বলছি বলছিলাম বলুন আপনি থেকে বলছেন হুম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমি করি তো বলুন কী কাজ করতে হবে

না না ম্যাডাম ওরকম বলবেন না কারণ আমাদের অনেক অর্ডার ধরা আছে আর আমাদের এখানে বানাতে গেলে মোটামুটি আপনাকে একমাস দুমাস আগে আমাদেরকে দিয়ে যেতে হয় আমাদের এখানে অনেক থেকে মানে পুজোর কাজ অনেক ধরা আছে আজ থেকে তিনমাস আগে সবাই দিয়ে গেছে তা ধরুন তাদের কাজগুলোও তো আমাকে করতে হবে আপনি ধরুন এই যে এখন আপনি বলছেন আপনার কাজটা আমি কীভাবে করব বলুন এত তাড়াতাড়ি এত তাড়াতাড়ি তো আপনার কাজটা আমার করে দেওয়া সম্ভব না হুম না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ না না আমরা তো ভালোই অবশ্যই আমরা ভালো বানাই বলেই তো আপনি আমাদের এখানে ফোন করেছেন তা নাহলে কি আপনি ফোন করতেন বলুন আমাদের নাম চারিদিকে ছড়িয়ে আছে সেইজন্যই তো আপনি ফোন নম্বর পেয়ে আপনি আমাকে ফোন করছেন অন্য টেলারদেরকে না ফোনে করে আপনি কেন আমাকে করছেন সেটাও তো আমি বলুন তো আমরা তো সবসময়তেই ভালো কাটাই কিন্তু ম্যাডাম এক সপ্তাহের মধ্যে কোনও মতেই কাটিয়ে দিতে পারব না আপনাকে আগেই বলছি আমাদের তিন চার মাস আগে পুজোর সমস্ত অর্ডার ধরা আছে আমাদের মেয়েরা এত কাজ এত তাড়াতাড়ি আমার তো করা সম্ভব নয় ম্যাডাম তো আপনি বলুন আমি কীভাবে কী উপকার করতে পারি না আরেকটা কথা বলছি ম্যাডাম আমাদের কিন্তু যদি আর্জেন্ট কাজ নিতে চান আমাদের কিন্তু যা আমাদের রেট থাকে তার থেকে দু তিন ডবল বেশি দিতে হয় যদি আপনি যদি বেশি টাকা দিয়ে করাতে চান তাহলে পরে দেখছি আমি কথা বলে তাহলে পরে আপনি যদি আসুন তাহলে পরে আপনাকে কিন্তু রেটটা বেশি দিতে হবে তাহলে পরে আমাদের যে মেয়েরা আছে আমি ওদেরকে বলে আপনার কাজটা রেডি করে দিতে পারব

হুম হুম না ম্যাডাম আপনি বলছেন আপনি ভাবছেন যতটা সহজ ততটা তাহলে আপনি নিজেই তো পারবেন বলুন আমাদেরকে কেন ফোন করবেন অতটা সহজ নয় আপনি যতটা সহজ ভাবছেন ঠিক আছে তো রেটটা কিন্তু আপনাকে বেশি দিতে হবে আপনি যদি রেট বেশি দিতে চান তাহলে পরে আপনি আসতেও পারেন আজকে না ম্যাডাম আজকে না আপনি কালকে আসুন আজকে আমাকে এক জায়গায় যাওয়ার কথা আছে আজকে আপনাকে আসতে হবে না আপনি তাহলে কালকে আসুন কিন্তু রেট কিন্তু বেশি লাগবে আপনি সেই হিসাবেই আসবেন না না ম্যাডাম আজকে আমি একটু না না না না সে ঠিক আছে কিন্তু আমার যে সব মেয়েরা আছে ওরা ধরুন ঠিকঠাক তো বুঝে নিতে পারবে না দোকান কিন্তু আমার খোলা থাকবে মেয়েরা সব থাকবে কিন্তু আমি থাকব না আমার একটু জরুরি কাজ পড়েছে আমাকে একটু যেতেই হবে বুঝতেই তো পারছেন আপনি কালকে আসুন না কালকে সকালের দিকে এই দশটার পরে কিংবা বিকেলে আমারও ধরুন মেয়েদের সব দোকান তো আমাদের ওই সাড়ে সাতটা আটটা পর্যন্ত খোলা থাকে আপনি ওর মধ্যেই আসুন যে কোনো সময়ে কিন্তু রেটটা কিন্তু বেশি লাগবে সেভাবেই কিন্তু আপনি আসবেন বারবার কিন্তু আপনাকে বলছি আপনি আসবেন আসার পর আপনি বলবেন না ম্যাডাম আপনি আমাকে কিছু বললেন না এতে কোনো সমস্যা হবে এগুলো কিন্তু আমাদের ভালো লাগে না আপনাকে বলছি আপনাকে কিন্তু রেট বেশি লাগবে আপনি যদি ঠিকঠাক রেট দেন বেশি রেট দেন তাহলে পরে আপনি আসতেই পারেন কালকে আসুন আজকে না আমাদের ধরুন আমরা তো তো মিনিমাম আমরা ধরুন হাজার টাকা মতো নিই কিন্তু আপনি তো ধরুন খুব ইমার্জেন্সি চাইছেন আমাদের একটু বেশি দিতে হবে পনেরোশো ষোলোশো এরকম কিছু একটা বেশি দিতে হবে ঠিক আছে না না আপনি তো এখুনি বললেন যে আমি সিম্পলের মধ্যে নেব আপনি যেরকম ডিজাইন চাইবেন সেরকম নিলে পরে তো রেট আরও বেশি দিতে হবে হুম ঠিক আছে ম্যাডাম আপনি তাহলে পরে কালকে আসুন আমি এখন রাখছি আমার তো কিছু কাজ আছে আপনি কালকে আসুন কালকে এসে দেখা করুন দেখা করে আপনার সঙ্গে কথা বলব ঠিক আছে ম্যাডাম রাখলাম তাহলে হুম হুম